হ্যাঁ সিমরান বলছ আমি স্কুল থেকে বলছি চিনতে পারছ না হ্যাঁ বলছি এ বছর তো উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলে তাহলে এবারে চাকরি বা নিয়ম তো নেই তা বলে তোমাদের কি আর থেমে থাকলে হবে তোমরা তো আমি বলি দেখি তাহলে আর কি সাধারণ লাইনে কী ভাবছ

সেটাই তো ছাড়ো সেটাই তো সবাই ফোন করছিল প্রশাসনে যে হ্যাঁ এই এই করব আমি বলি দেখি একবার ফোন করে তারপরে ভাবছি জেনারেল লাইনে পড়ে এখন তো আর কোনো উপায় নেই এম বি এটা যে ধারণা নিয়েছ এটাই ভালো এই কাজটাই করতে পারতে এম বি এটা করে একটা উপায় পেতে সে তো বুঝতে পারছি আমাদেরও বলুন আর আমি এটা বলার জন্যই ফোন করছিলাম তোমার সব বন্ধুরাও বলছে জেনারেল লাইনে পড়লে এবার তো বি এড করতে হবে ডি এড করতে হবে সময়টাও অনেকটা যাবে এম বি এ করে সেটা তুমি একটা রাস্তা পাবে কিন্তু এদিকেও তো তোমাকে ট্রেনিং করতে হলে কিছু পেতে গেলে তাহলে তোমার অনেকটাই খরচ হবে তাহলে আমার মনে হয় যে সাধারণ লাইনে পড়ার থেকে একটু অন্য লাইনে পড়াই ভালো তাহলে একদিন এইখানে এসো না সবাই আসবে বলেছে একদিন ওরা একটা ডেট জানাবে সেইদিন এসে সবাই একসাথে আলোচনা করবে তোমরা কী করবে ঠিক আছে এখন রাখছি তাহলে